হ্যালো বলুন আচ্ছা আচ্ছা আমার কাছে তো সব রকমই ফুল পাবেন অসুবিধা নেই এবারে কোন কোন ফুল আপনি চাইছেন বলুন এবার সেটা যদি আমার কাছে অনেকটা স্টকে থাকে আমি দিয়ে দিতে পারব আর যদি না স্টকে থাকে তো আমাকে আবার আনাতে হবে না আমি তো একবারই যাই এক আচ্ছা আমার কাছে আপাতত গোলাপ আর রজনীগন্ধাটা খুব একটা বেশি নেই এই সবে আরও একটা কাস্টোমার এসেছিল তাকে দিতে হয়েছে এমার্জেন্সি বলে তো আপনি তাহলে আজকের অর্ডার দিচ্ছেন আপনি অর্ডারটা দিন আমি অর্ডারটা নিয়ে নিচ্ছি আমি ওই দুদিন ওয়েট করুন আমি দিয়ে দেবো আপনার কাজটা কবে আচ্ছা হুম ঠিক আছে আপনি অর্ডারটা দিয়ে যান আমি নিয়ে রেখে দেবো কারণ অনেকটা দিন মানে বাকি আছে আমি দিতে পারব আপনাকে তবে এই সিজনটা তো মানে বিয়েবাড়ির সিজন একটু দাম হবে এবারে আপনার জন্য আমি একটু কমিয়ে নেব তবে একটু আগের থেকে আগের তুলনায় একটু দাম হবে কারণ এখন বাজার চলছে